সাঁতারুদের প্রতিনিয়তিই কিছু না কিছু আঘাত লেগে থাকে জলের স্রোতের বিপরীত দিকে সাঁতারুদের বিশেষ করে আঘাত লাগে তাদের মাসেল পেন হয় এবং যেকোনো পাথরে ধাক্কা খেয়েও আঘাত লাগতে পারে তাদের এই সমস্ত আঘাতগুলিকে রোধ করার জন্যে সাধারণত প্রশিক্ষণেরা প্রশিক্ষক দিয়ে থাকে যাতে সেগুলি আঘাতগুলি কিভাবে কম আঘাত কিভাবে কম লাগানো যায় এবং আঘাত লাগলেও সেটিকে নিরাময় করার তারা উপদেশ দিয়ে থাকে সেইভাবে সেই উপদেশ অনুসারে চললে তাদের আঘাতগুলি প্রতিরোধ করা যায়